হ্যাঁ আমার পাখি দেখার ভেঞ্চার থেকে মজার গল্প

জলাশয়ের পাশে দাঁড়িয়ে রয়েছি একটা কোথায় থেকে পানকৌড়ি এসে জলে নামল এদিক ওদিক লাফালাফি মানে সে খুব আনন্দ করলো করছিলো লাফাঝাপি আনন্দ করতে করতে দেখলাম ডুব দিল আর দেখা গেল না কিছুক্ষণ পরে প্রায় আধ মিনিট এক মিনিট মতো পরে উঠলো দেখলাম মুখে একটা মাছ নিয়ে আমার কাছে এটা খুবই হাস্যকর মজার মনে হলো আরও একবার একদিন দেখলাম একটা মাছরাাঙা এসেই ছপাস করে জলের থেকে মুখে নিয়ে উড়ে চলে গেল পাখিদের এই হঠাৎ থেকে থেকে এরকম একটা ঘটনা মাছ মুখে নিয়ে ওঠার মাছ মুখে নিয়ে উড়ে যাওয়ার এটা যেন আমার কাছে খুবই মজার এছাড়াও পাখি দেখার আরও কয়েকটি মজার দৃশ্য রয়েছে